খোলা জলে সাঁতার কাটার সময় নিরাপদ থাকার উপায়গুলি হল সুইমিং স্যুট ব্যবহার করা এবং জলে ভাসমান বিভিন্ন জিনিস যেমন শোলা কাঠ ইত্যাদি ব্যবহার করে সাঁতার কাটা ভালো বড় জলাশয়ে সাঁতারের সময় নানান বাধা আসতে পারে তার মধ্যে হল জোয়ার জোয়ারের সময় জলে নামাটা উচিত নয় এবং জল বেশী ঢেউ খেলানো হলে জলে দেখে সাঁতার কাটা উচিত